স্থানীয় স্কুলে ভর্তি হওয়ার পদ্ধতিটি হলো যদি প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিনামূল্যেই ভর্তি হয় ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তো এখানে যে নথিপত্রগুলো লাগে সেটা হচ্ছে বাচ্চার জন্ম শংসাপত্র ও মা বাবার আধার ও ভোটের কার্ডের জেরক্স এগুলো নিয়ে আমরা ভর্তি করতে যেতে হয় আর যে যদি কোনো ইংলিশ মিডিয়াম হয় তো সেখানে কিন্তু টাকা দিয়ে ভর্তি করতে হয় তো সেখানে টাকা লাগে টাকা দিয়ে ভর্তি করতে মিনিমাম ধরুন মানুষের যেটা মানে বাচ্চাকে পড়তে দিতে গেলে যেটা লাগে সেটুকু তাদেরকে দিতেই হয় তো আমি বলবো সরকারি স্কুলে পড়ানো ভালো সরকারি স্কুলে এখন ব্যবস্থা খুব ভালো হয়েছে তো সরকারি স্কুলগুলোতে ফাইভের পর থেকে টাকা দিয়ে ভর্তি হয় ওরা অ্যামাউন্ট বা টাকার পরিমাণ নিয়ে নেয় যেটাতে তাদের সারা বছর হয়ে যায় সারা বছর পর যখন আবার তারা পরের শ্রেণিতে ওঠে তখন তারা আবার টাকা দিয়ে ভর্তি হয় তো এইভাবেই আমাদের স্কুলের এখানে পদ্ধতিগুলো যাচ্ছে